আমাদের ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয় যুক্ত একটি দেশ এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে তাই আমাদের আলাদা আলাদা রাজ্যে আলাদা ধর্মের মানুষ বসবাস করলেও আমরা সবাই ভারতবাসী বলে আমরা বিভিন্ন ধরনের বৈচিত্র থাকা সত্ত্বেও নিজেদেরকে ভারতবাসী বলে পরিচয় দিই এতে বৈচিত্রের মধ্যেই আমাদের ঐক্য রয়েছে সবার উচিত সবার ধর্ম সম্বন্ধে জানা এবং নিজেদের ধর্মের সঙ্গেও অন্যের ধর্মকে সন্মান করা